আমি অনেক লোকশিল্পীদের গান শুনেছি তাদের মধ্যে একজন বিখ্যাত শিল্পী হলো লালন ফকির লালন ফকির আমার কাছে মনে হয়েছে লোকশিল্পীর জগতে সেই সেরা কিন্তু অন্যান্যদের কাছে কী তা আমি জানি না আমার ওনার প্রতিটি গান আমার যেন হৃদয় এ স্পর্শ করে যায় লালন ফকিরের অনেকগুলি গান শুনেছি যেমন এই যে যৌবন কাল কী নামে ডাকিলে তোরে নদীর ওপারে বসে আছি খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় এই গানগুলি আরও অনেক গান শুনেছি তার মধ্যে আমার কাছে মানে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসা যায় গানটি অত্যন্ত প্রিয় এবং গানটি প্রচুর আমার খুব ভালো লাগে প্রায় প্রতিদিন নয় মানে দু দিন তিন দিন ছাড়া সেই গানটা আমি শুনি প্রচুর ভালো লাগে এবং নিজে হারমোনিয়াম বাজিয়ে তোলার চেষ্টা করি তো আমার মানে আমার পছন্দের যে শিল্পীগুলো আছে সেই শিল্পীগুলো আমাদের গ্রামে আসেনি কিন্তু যেহেতু তাদের আনতে গেলে অনেক টাকা তাদের ভিজিট অনেক তো আমাদের গ্রামের তো খুব একটা উন্নত নয় তো তাদেরকে তাদের যে পারিশ্রমিক দেওয়ার মতো ক্ষমতা আমাদের গ্রামের নেই তো আমাদের গ্রামে আসে যে সমস্ত শিল্পী তারা অতটা জনপ্রিয় নয় তো মানে যে আমাদের বাড়ির একেবারে কাছে নয় যেহেতু আমার বাড়ির কাছে না বাড়ি ছেড়ে একটু দূরে একটা কলেজে এ কলেজে এসেছিল ইমন চক্রবর্তী তো যেহেতু ইমন চক্রবর্তীকে আমাকে পাওয়া আমার খুব একটা পছন্দ নয় তো আমি যেহেতু কোনো সঙ্গীত শিল্পীকে তো কাছে দেখার সুযোগ পাইনি তো আমি ওই ইমন চক্রবর্তীকে সরাসরি দেখতে গিয়েছিলাম এবং তাকে যেহেতু অপছন্দ ইমন চক্রকে যেহেতু আমার ভালো লাগে না এমন কি ওর গানগুলোই আমার পছন্দ নয় তো যেহেতু ওনার সামনাসামনি দেখলাম এবং ওনার কথাগুলো শুনলাম এবং ওনার কয়েকটি গান শোনার পরে মনে হয়েছে না মানুষটাকে যতটা বাইরে থেকে দেখেছি তার থেকে ওনাকে সামনাসামনি দেখে অনেকটা ভালো লেগেছে এবং তার যে সু তিনি অনেকগুলো গান গেয়েছে এবং গেয়ে মানে আমাদের দর্শকদের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে তিনি